হাঁটুর ব্যা হাঁটুর নিরাময়ের জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের সকালবেলা উঠে এক্সারসাইজ করতে হবে প্রথম ব্যায়াম ব্যায়াম করার পর যদি সেরকমই ব্যথাট্যাথা লেগে থাকে গরম জল দিয়ে সেঁক দিতে হবে নুন আর জল দিয়ে তাহলে মোটামুটি ব্যথা হাঁটুর ব্যথা নিরাময় হতে পারে এছাড়াও আমাদের কিছু কিছু আয়ুর্বেদিক ওষুধ যেমন খাওয়াটা একান্ত প্রয়োজন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের শরীরচর্চা শরীরচর্চা করলে আমাদের হাঁটুর মেম ব্যথা অবশ্যই কমে যাবে